কীভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পড়াশোনা তরুণ শিক্ষার্থীদের জন্য মজাদার করেছে সেটার আসল জিনিস আমরা প্রথমেই দেখতে পাই যেটা হলো আমাদের বেসিক কম্পিউটার এই কম্পিউটার শিক্ষার্থীদের জন্য অনেকটাই মজার বা ভালো বলা যায় মানে আগ্রহ করে তুলেছে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য